আমি রুচিতম রেস্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার করেছি সেখানের খাবার আমার খুব ভালো লাগে আমি আজকে অর্ডার করেছি বিরিয়ানি তন্দুরি চিকেন মোমো আমার আজকে কিছু পানীয় জিনিস প্রয়োজন সেখানে কি পাওয়া যায় কোক জুস বা যদি থাকে তাহলে আমাকে কোক কিংবা জুস কিছু পাঠান এবং আমার বিলের সঙ্গে সেটা যোগ করুন